আমি কিছু দিন আগে একটি শাড়ি কিনেছিলাম শাড়িটা অনলাইনের থেকে দোকানে বরঞ্চ অনেকটাই বেশি দাম নিয়েছিল শাড়িটা নিয়ে আমি ঠকে গিয়েছি কারণ শাড়িটা নিয়ে আসার পর দেখলাম যে শাড়িটা খুব একটা ভালো ছিল না এবং রংটাও ঠিক ছিল না শাড়িটা দুই একবার পরার পর শাড়িটা গুঁড়িয়ে গেল এবং সিন্থেটিকের মতন হয়ে গেল কাপড়টা কিন্তু আমি সুতির কিনেছিলাম এছাড়াও কাপড়টা জোড়ো জোড়ো হয়ে গেল কাপড়টার সঙ্গে কোনো ব্লাউজ পিস ছিল না দুই একবার কাচার পর যেমনি রোদে দিলাম যেই রংটা এসছিল সেই রংটা পুরো ফেড হয়ে গেল কালারটা চটে গেল চটে যাওয়ার কারণে শাড়িটা দেখতেও বাজে লাগছে এবং শাড়িটা যখন আমি আবার দ্বিতীয়বার পরার চেষ্টা করলাম তখন শাড়িটা যেমন ফেঁসে গেল ও খুব তাড়াতাড়ি যার ফলে আমি শাড়িটা কিনে খুব ঠকে গিয়েছিলাম কিন্তু আমি অনলাইনে এর থেকে অনেক কম দামে একটি যে শাড়িটি কিনেছিলাম সেটা কিন্তু খুব ভালো কিনেছিলাম তাই আমি এই দোকান থেকে শাড়িটি কিনে একেবারে উপকৃত হইনি এবং আমার দামটা বেকার জলে গেল